হ্যাঁ অবশ্যই আমাদের গ্রামে চার পাঁচটা মুদি দোকান আছে যেরকম ধরুন আমাদের বাড়িতে কখনও রান্না করছি তখন হয়তো কোনো কিছু দরকার হলো হলুদ গুঁড়ো লাগলো তখন কোনো মুদি দোকান থেকে গিয়ে ছুটে গিয়ে নিয়ে আসলাম বা কখনও তেলের দরকার হলো তখন সেটা ওই মুদি দোকান থেকেই নিয়ে আসি এবং তাতে আমাদের অনেকটা সুবিধা হয় যেহেতু গ্রামের কাছেই দোকানগুলো আছে এই দোকানগুলোয় অনেক সব জিনিসই মোটামুটিভাবে পাওয়া যায় যেমন ধরুন চাল পাওয়া যায় ডাল পাওয়া যায় তেল আলু পেঁয়াজ রসুন আদা তারপরে আপনার সব রকম মশলা তো পাওয়া যায় এবং কিছু কিছু দোকানে আবার কোল্ড কোল্ড ড্রিঙ্কস রেখেছে স্প্রাইট কোক বা মাজা এই সমস্তও রেখেছে আবার কোনো কোনো মুদি দোকানে ওষুধ রেখেছে টুকটাক যদি কারোর কো কখনও সমস্যা হয় জ্বর এসেছে বা মাথা ব্যথা বা পেটের প্রবলেম ইত্যাদি কারণে সব ওষুধগুলোই তারা রাখে তাতে কী হয় গ্রামের মানুষের অনেকটা উপকার হয় কারণ দূরে যে দূরে যাওয়া থেকে কাছাকাছি থাকলে অনেকটাই সুবিধা এবং কিছু কিছু দোকানে এটাও আছে সাজের জিনিস যেমন ধরুন টিপ রেখেছে ক্লিপ রেখেছে তারপরে আপনার লিপস্টিক রেখেছে মেয়েদের কিছু জিনিসপত্র রেখেছে এই সমস্ত জিনিসগুলো অবশ্যই রেখেছে তাতে কী হয় আমাদের খুবই সুবিধা হয় গ্রামের মানুষদের জন্য তো খুব উপকার কারণ দূরের বাজারের থেকে কাছের কাছের মানে আমাদের গ্রামে এই দোকানগুলো হবার পর থেকে অনেক সুযোগ সুবিধা হয়েছে এবং আমাদের যে দোকানগুলো আছে সেই দোকানে কখনোই দর কষাকষি করতে লাগে না কারণ যখন আমাদের মনে হয় তখন আমরা দোকান থেকে নিই হ্যাঁ ধার বাকি করে নিই সেই অর্থে কখনোই আমরা দর কষাকষি করি না কারণ কাছেই তো দোকান তো সেক্ষেত্রে ধার হয় ধার করা যায় ঠিকই সেই জন্য অতো দর কষাকষির দিকে আমরা যাই না যতোটা পারি আমরা সব জিনিসপত্র নিয়ে থাকি এবং তাতে কী হয় আমাদের অনেকটা অনেকটা উপকার হয়